আমার একটা প্রিয় বই ছিলো যেটা হচ্ছে চাঁদের পাহাড় এবং চাঁদের পাহাড় যে গল্পের বইটা ছিলো সেটাতে একটা অ্যাডভেঞ্চারের গল্প ছিলো অর্থাৎ একটা মানুষ কীভাবে তার কর্মজীবনে একটি জায়গায় যোগদান করে সেখান থেকে তাদের অনেক অভিজ্ঞতা হয় অর্থাৎ সে যেখানেই যাচ্ছে সেখানেই তাকে কিছু না কিছু বিপদের মুখে পড়তে হচ্ছে অর্থাৎ সাপ থেকে শুরু করে নানা ধরণের যে আলাদা আলাদা জঙ্গলের যে পশু পাখি রয়েছে তাদের সঙ্গে মোকাবেলা করা এবং তাকে সেখানে বেঁচে থাকা এসমস্ত দিকগুলো ওই গল্পের মধ্যে ছিলো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ওই গল্পটা মানে খুব সুন্দরভাবে চরিত্রটা তৈরি এবং যাতে সে শেষে কি না যে প্রচলিত ছিলো সে অনেক মানে সোনা গয়না বা হিরে পেয়ে যায় একটা জায়গা থেকে এবং সে একটু কিছুটা বড়োলোক হয়ে যায় নিজেই সেই হীরেগুলো বিক্রি করে পরে অনেক ধনবান লাভ করে এবং নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সে পেয়ে যায় এবং এই পথে যে যাওয়ার জন্য তাকে যেসব বিপদের মুখ থেকে যেতে হয় এমন কি তাকে মোকাবেলা করতে হয় জলখাবারের জন্য এই সব কিছু দিকগুলো এই গল্পের মধ্যে থাকার জন্য এই গল্পটা খুব আরও মানে মনোরমপূর্ণ হয়ে ওঠে এবং আরও পড়তে বারবার ইচ্ছা করে সেই জন্য এই বইটা আমি অনেকবার পড়েছি